হ্যালো নমস্কার বলুন ঠিক আছে প্রথমেই বলি যে খাবার দাবার কিন্তু আমাদের সবার প্রথমে কিন্তু খেতে হবে জল প্রচুর পরিমাণে জল খেতে হবে এমনিতেই আমাদের তিন লিটার জল কিন্তু খেতেই বলা হয় কিন্তু যেহেতু প্রচণ্ড গরম সেই কারণে তিন লিটার জল খেলে পরে কিন্তু হবে না যেহেতু ঘাম হয়ে বেরিয়ে যাচ্ছে শরীর থেকে প্রচুর পরিমাণে জল খেতে হবে তিন লিটার বেশি এমনি নর্মাল জল খেতেই হবে তার সঙ্গে ডাব কখনও ও আর এসের জল কখনও নুন চিনির শরবত কখনও এমনি শরবত এগুলো কিন্তু খেতেই হবে আর দ্বিতীয়ত খাবার দাবার কিন্তু প্রচুর শাক সবজি খেতে হবে মাছ মাংস পরিমাণে কম করতে হবে রেড মিট বড় মাছ এগুলো খাওয়া যাবে না ঠিক আছে আর বাইরের জাঙ্ক ফুড একেবারেই খাওয়া যাবে না ঠিক আছে

হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি হ্যাঁ হ্যাঁ না না ঠিক আছে চুলের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে ওর চুল কিন্তু ঘাম যেহেতু আমাদের ঘাম হচ্ছে এই সময়টা চুলের গোড়াটা কিন্তু ভিজেই থাকছে চুলটা কিন্তু প্রত্যেক দিন আমাদের কিন্তু ধুতে হবে ধুয়ে কিন্তু শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে কিন্তু মুছে চুলটা কিন্তু শুকোতে হবে ঠিক আছে আর সপ্তাহে মিনিমাম তিন থেকে চার দিন শ্যাম্পু করতেই হবে চুলের গোড়াতে যদি নোংরা জমে থাকে তাহলে পরে কিন্তু চুল উঠবে ঠিক আছে হ্যাঁ আর হ্যাঁ আর স্কিনটার জন্য আর যেটা হচ্ছে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে ভীষণ র্যাশ পিম্পলস এই সব কিন্তু আমাদের কিন্তু হচ্ছে হ্যাঁ তো সেই কারণেই আমাদের কিন্তু সবসময় কিন্তু পরিষ্কার জামাকাপড় পরতে হবে সুতির পরিষ্কার জামাকাপড় পরবে তারপরে যেহেতু স্কিনের প্রবলেম সেই কারণে কখনো নিমপাতা হলুদ এইগুলোও বেটে একটু গায়ে লাগাতে পারেন মার্গো সাবান যে কোনো নিম সাবান তারপর সুথল পাউডার এইগুলো কিন্তু ইউজ করবেন ঠিক আছে

এটা হচ্ছে পায়ের যেহেতু পায়ের জন্য বলছেন সেহেতু ওয়েটের জন্য আমাদের শরীরের যদি ওয়েট বেড়ে যায় তো সেই কারণেও কিন্তু আমাদের পায়ে কিন্তু হাঁটুতে কিংবা পায়ের গোড়ালিতে কিন্তু ব্যথা হতে পারে ইউরিক অ্যাসিড হলে পরে কিন্তু ব্যথা হতে পারে আর সবার প্রথমে ওই যে বললাম জলটা কিন্তু বেশি খেতে হবে জল কম খেলে কিন্তু অনেক সময় কিন্তু শিরার প্রবলেম থেকেও কিন্তু ওইগুলো কিন্তু হয়ে থাকে আর আর যেটা করতে হবে একবার কিন্তু অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আর রিপোর্ট করতে হবে যে ইউরিক অ্যাসিড হয়েছে না কি আপনার এমনি বাতের জন্য হয়েছে যেটাই হোক ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ